হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো

অফিস থেকে যে পিকনিকটা ছিল সেটার ব্যাপারেই বলছ তো হুম তাহলে একটা দিন ঠিক করো সেই দিনটাতে কখন কটার সময় পৌঁছাব সেটাও তো ঠিক করতে হবে এবং আমরা তো ঘুরতে যাচ্ছি তাই না তাহলে পঁচিশ তারিখ যাওয়া যাক না কি হুম তাহলে আমরা একটা গাড়ি বুক করে নিই কারণ হাতে তো আমাদের সব কিছুই যাচ্ছে না রান্না বান্না যে জিনিসপত্রগুলো লাগছে সেগুলোও যাবে তারপর হালকা কিছু বেডিংপত্র হ্যাঁ তাহলে একটা আমাদের পার্সোনালভাবে একটা গাড়ি বুক করা হোক হ্যাঁ গাড়িওয়ালার সাথে কথা বলে দেখতে হবে কত কী নিচ্ছে বা কখন পৌঁছাচ্ছে সেগুলোও তো দেখতে হবে হ্যাঁ তারপর খাওয়াদাওয়ার ব্যাপারটা কী ভাবছ

হুম হুম তাহলে খাওয়ারের ব্যাপারটা রাঁধুনির সাথে একটু যোগাযোগ করতে হবে

হুম হ্যাঁ তাহলে ওটা আমাদের আর যারা যারা যাবে তাদের সাথে একসাথে বসে ফাইনাল করা যাবে যে কী কী করলে ভালো হবে না হবে হুম হুম হ্যাঁ তোমার কি আর বাকিদের সাথে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে ওদের সাথে একটু কথা বলে নিই তার পর গাড়িওয়ালার সাথে বা রাঁধুনির সাথে সবার সাথে একটু কথা বলে সবকিছু ফাইনাল করে যার যেরকম আর কি হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি আমি সবার সাথে কথা বলে যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক করে আমি জানাচ্ছি তাহলে কবে যাওয়া হচ্ছে বা রাঁধুনি কত নেবে বা খাবার আইটেম কী কী আছে না আছে সবই তো কমপ্লিট করে আমি ফোনে করে ফোন করে জানিয়ে দেবো তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটা কাল পরশু ঠিক করে বসলে হয় সবার সাথে একদিন কারণ পঁচিশ তারিখ যেহেতু যাব বলছি তাহলে তো কালকে বসতে হয় সবাইকে তাহলে আমি কল করে জানিয়ে দিই যে কালকে একটা হলদিয়া যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ